হ্যাঁ নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় তার জন্য কিন্তু নিজেদেরকে খেয়াল রাখতে হবে যেরকম যখন এখনকার দিনে বাচ্চারা হওয়ার সাথে সাথে হ্যাঁ কিন্তু সবাই আগের মতো এসে ঢলে পড়ে যায় না যে কোলে নেওয়ার আগে কোলে নেওয়ার জন্য ও এখন কিন্তু সেই নিয়মগুলো সবাই মেনে চলে বাচ্চা হওয়ার পরে যখন বাড়িতে নিয়ে আসা হয় প্রথমে কিন্তু ঘরে সবাইকে ঢুকতে দেওয়া হয় না আগে তারা যেমন স্যানিটাইজার বা ডেটল সাবান বা ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তার পরে বাচ্চাদেরকে নিতে পারে তাছাড়াও যেমন ধোয়া পরিষ্কার জামা কাপড় হয় সে যাতে বাচ্চাটির না কোনো ও ভাইরাস বা কোনো কিছু রোগ জীবাণু না আক্রমণ করতে পারে সেই হিসাবে কিন্তু আমি অবশ্যই নিশ্চিত তার জন্য আমি কিন্তু সবাইকে বলে রেখে দিয়েছি যে বাচ্চার গায়ে যেমন না কোনো রকম নোংরা হাতে হাত দেওয়া হয় বা যখন তাকে কোলে নেবে বা তাকে ক্ বাইরে নিয়ে যাবে তাকে যেমন সব কিছু ও নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের পরিচ্ছান পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে হাত ধুয়ে যেমন বাচ্চাটিকে কোলে নেয় যাতে তার কোনো রকম না কষ্ট হয়